আমার এলাকা আমার গ্রামের নাম হল চন্দ্রকোণা চন্দ্রকোণা টাউন এখানে বিভিন্ন ধরনের ইতিহাস রয়েছে এই ইতিহাস আমরা তুলে ধরেছি বিভিন্ন বইয়ের মাধ্যমে যেমন আমাদের চন্দ্রকোণা নাম হয়েছিল চন্দ্রকেতু রাজার নাম অনুসারে আমাদের চন্দ্রকেতু রাজা আমাদের বিভিন্ন ধরনের স্থাপত্য তৈরি করে গিয়েছেন এবং ইংরেজদের আমলে ফাঁসি দেওয়ার যে স্থান তা ভাঙ্গা ছিল কিন্তু সরকারের কাজে বা সরকারের দায়িত্বে তার পুনর্নিমাণ করা হয়েছে এবং আমাদের যে ঐতিহাসিক স্থান রাজাদের পুকুর বা রাজঘাট আমাদের দেখা যায় এবং সামনাসামনি পাশাপাশি গ্রামে যে ঐতিহাসিক স্থান তা আজ সরকার পুনর্নির্মিত করে তুলেছে ভাঙ্গা অবস্থায় যেগুলো পড়েছিল তা সরকার তার নিজ দায়িত্ব নিয়ে পুনর্নিমাণ করে তুলেছে এবং উৎপত্তি করেছে নতুনভাবে আমাদের ঐতিহাসিক কথা বিভিন্ন গ্রন্থে রেখে লেখা রয়েছে চন্দ্রকোণা এই চন্দ্রকোণার দায়িত্ব নিয়েছিলেন চন্দ্রকেতু রাজা তা এবং তার রানির সাথে এরা এই জায়গায় রাজত্ব করেছিলেন কিন্তু প্রজাদের সাথে মিলেমিশে থেকেছেন এবং প্রজাদের কথা শুনেছেন এই ইতিহাস আমরা আমাদের বইয়ে পড়েছি এটুকুই আমাদের চন্দ্রকেতু রাজা এবং আমাদের স্থানের ইতিহাস